কী নাচ শিখবে বলুন এখানে বেলি ডান্স শেখানো হয় হিপ হপ ডান্স শেখানো হয় আরও বিভিন্ন ধরনের নাচ আপনি কোনটায় ইন্টারেস্টেড

আপনি একা না আপনার কোনো বন্ধু বান্ধবীও আসবে সপ্তাহে তিন দিন সোম বুধ আর শুক্র দশটা থেকে দুটো হ্যাঁ আপনি কোন ডান্স শিখবেন তার ওপরে বেসিকে কত লাগবে সেটা বলে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আপনি এসে তালদি স্টেশনে নেমে আমাকে কল করবেন আমাদের স্টুডেন্ট গিয়ে আপনাকে ওখান থেকে নিয়ে আসবে সেগুলো আপনি আসুন সব নিয়মকানুন বলে দেওয়া হবে বা আপনাকে একটা চার্ট দেওয়া হবে সেটাতেই সব কিছু লেখা কদিন বলতে সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র বারোটা দশটা থেকে দুটোর মধ্যে আপনি যখনই আসবেন তখনই ক্লাস করানো হবে ওই তিন দিনের ভিতরে আপনি চুজ করতে পারেন আর হ্যাঁ আসার সময় অবশ্যই গার্জিয়ানকে সাথে করে নিয়ে আসবে আর কিছু জানার আছে